হ্যাঁ আমি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভালো ভালো খাবারের উপকরণ নিয়ে পরীক্ষা করেছি তো সেইক্ষেত্রে সবার খাবার যে ভালো লাগে সেটাও না আবার সবার যে অপছন্দ সেটাও না আমার কিছু কিছু খাবার ভীষণ আমার পছন্দর খাবার সে খাবারগুলো আমি ট্রাই করেছি নিজে বাড়িতে বানানোর চেষ্টা করেছি খুব ভীষণ ভালো লেগেছে আবার কিছু কিছু খাবারগুলো আবার যেমনি পছন্দ হয় নি